হ্যাঁ আমার স্কুলে আমি যখন ছোটবেলায় পড়তাম তখন সেখানে লাইব্রেরি ছিল এবং আমরা এবং আমি এবং আমার বন্ধুরা মিলে সেই লাইবেরিতে যেতাম এবং আমি আমার অনেক পছন্দের গল্পের বই এবং আরও ছবি ছড়ার বই পড়তাম তার মধ্যে আমার একটি গল্পের বই ভালো লেগেছিল যেটি ছিলো দা হ্যারি পটার সিরিস আমি সেই বইগুলো অনেকবার পড়েছি এবং প্রতিবারই আমি নতুন কিছু শিখেছি আমি দা লর্ড অফ দা রিং সিরিজ এবং দা টিনটিন জিও পছন্দ করতাম আমার প্রকৃতির এবং বিজ্ঞানের বই পড়তেও ভালো লাগত আমি স্কুলের লাইব্রেরিতে যাওয়া পছন্দও করতাম কারণ সেখানে আমি নতুন নতুন জিনিস শিখতে পারতাম এবং আমি অন্যদের সাথে বই নিয়ে আলোচনা করতে পারতাম লাইব্রেরিটি একটি শান্ত এবং মনোরম পরিবেশে ছিল এবং সেইখানে আমার পড়তে বেশ ভালোও লাগত আমি পড়ার এবং লেখার জন্য সময়ও কাটাতে পারতাম লাইবেরিতে আমি এখনও বই পড়তে পছন্দ করি এবং আমি এখনও মাঝে মাঝে আমাদের এইখানে গ্রামের যে আমাদের এইখানে এলাকার যে লাইব্রেরি রয়েছে রবীন্দ্রভবন নামে পরিচিত সেই লাইব্রেরিটিতে আমি এখনও যাই মাঝে মাঝেই বিভিন্ন ধরনের বই নিয়ে পড়ি এবং আমি সুকুমার রায়ের লেখা গল্প এবং রবীন্দ্রনাথের লেখা অনেক গদ্য পদ্য ইত্যাদি বইগুলি সংগ্রহ করি এবং মাঝে মাঝে লাইবেরিতে বসেও পড়ি আবার কখনও কখনও আমি সেগুলি আমার বাড়িতেও নিয়ে এসে আমি পড়ি এবং তারপর আমি আবার সেই বইগুলি ফেরত দিয়ে দিই